আমি তো পেশাদার দৌড়বাজ নই যখন স্কুলে পড়তাম তখন দৌড়াদৌড়ি হতো আমাদের হাই লং তখন হচ্ছে কি দৌ দৌড়াতাম দৌড়াতে দৌড়াতে একবার দৌড়ে নাম দিয়েছিলাম দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় গিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল আমি আর দৌড়াতে পারছিলাম না আমার একটা ভিতর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল তখন দেখতে পাচ্ছিলাম আমার পিছনে যারা ছিল তারা এগিয়ে চলে যাচ্ছে আমি আর দৌড়াতেই পারছিলাম না এটা আমার ছিল সবথেকে দৌড়ের আমার জীবনের দৌড়ের উপরে কঠিন একটা পরিস্থিতি বা অনুভূতি যে আমি এখনো পর্যন্ত ভুলিনি তখন হচ্ছে কি আমি আর দৌড়াতে পারছিলাম না মাঝ রাস্তাতেই আমাকে থেমে যেতে হয়েছিল আমার অসুস্থতার কারণে আর সেটাকে কাটিয়ে উঠেছিলাম যখন মনে হচ্ছিল সবাই তো এগিয়ে চলে যাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি আমি হেরে যাব আমাকে দৌড়াতে হবে যতই আমার কষ্ট হোক সেই হিসাবে আমি দৌড়েছি চেষ্টা করেছিলাম কিন্তু ফার্স্ট সেকেন্ড এগুলো কিছু হতে পারিনি চেষ্টা করে মাঠটাকে কমপ্লিট করেছিলাম এই হলো এক আমার মুহু একটি মুহুর্ত দৌড়ানোর সময় আমার হাল ছেড়ে দেওয়ার মতো যেটা আজও পর্যন্ত আমি স্মৃতি হয়ে আছে